আমার একটি খুব প্রিয় ক্লাসিক বই হচ্ছে পথের পাঁচালী এ বইটি আমার খুবই প্রিয় একটি বই এবং এটি কিনেছি বইটি নতুন যখন বার হয় তারপরেই কেনার আগ্রহ মনে প্রবল বেগে ছুটে চলে কিন্তু ওই যে মধ্যবিত্ত পরিবারে আর্থিক দিক দিয়ে সমস্যা লেগেই থাকে তাই এই সমস্যার জন্য আমি সেই সময়ে কিনতে পারিনি বইটি অনেকদিন বেরিয়ে যাওয়ার মোটামুটি তিন চার বছর পরে বইটি আমি কিনি এবং কিনে পড়ি অপূর্ব সুন্দর ভাষায় লেখা এবং খুবই সুন্দরভাবে বর্ণনা করা একটি বই বইটি পড়ে সত্যিই মন ভালো হয়ে যায়